মেদিনীপুরের জেলা জাতিগুলো হল বেনা তামলি তেলি চক্রবর্তী রাজপূত সিংহ ইত্যাদি আর ভাষাগত পশ্চিম মেদিনীপুরের সাঁওতালি ভাষা আদিবাসী ভাষা মারাঠি ভাষা বিহারি ভাষা তারপর এখানে উপজাতি বলতে সাঁওতালি তারপর আদিবাসী বিহারি তারপর মারাঠি ইত্যাদি আর এখানে জাতি চক্রবর্তী রায় সিংহ চৌধুরী মন্ডল ইত্যাদি এখানে সাংস্কৃত ভাষা বলতে সাঁওতালি ভাষা আদিবাসী ভাষা আর মারাঠি ভাষা বিভিন্ন ভাষা আমাদের এই পশ্চিম মেদিনীপুরে আছে আর এখানে মানুষের সঙ্গে এই আদিবাসী ভাষা বা মারাঠি ভাষার সঙ্গে অনেক পরিবর্তন কারণ আমাদের এখানে বাঙালি ভাষা আলাদা আদিবাসী ভাষা আলাদা তা মারাঠি ভাষা আলাদা সেইজন্য আমাদের পশ্চিম মেদিনীপুরে কিছু ভাষা পরিবর্তন আছে আমাদের এই ভাষা পরিবর্তন নাম ও ভাষার দিক থেকে আমাদের আদিবাসী ভাষা বা আদিবাসীদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আর বাঙালিদের এই যে পরব এই নাচ গান তারপর হরিনাম পুজো পরব